যখন ছোটো ছিলাম সবাই দেখতাম বাইক চালিয়ে রাস্তা দিয়ে এদিক ওদিক যাচ্ছে তখন আমি ভেবেছিলাম বড় হয়ে আমি একটা বাইক কিনব সেই বাইক নিয়ে আমিও ঘুরতে যাব কারণ আমার একটা বাইক অনুপ্রাণের মতন হয়ে গিয়েছিল বাইক ছাড়া চলা যাবে না কিন্তু হ্যাঁ সবাই বাইক চালাত বললে আবার খুব আমার ভালো লাগত আমিও বড় হয়ে একটা বাইক কিনেছি সেই বাইকটা নিয়ে আমি সবদিকে চলা ফেরা করি কারণ বাইক না হলে যাওয়া যায় না গাড়ি না হলে চলব কী করে গাড়ি নিয়ে আমি সব দিকে চলাচল চলাফেরা করি এই বাইক থেকে আমি অনেক দূরে ঘুরতেও গিয়েছি বাইক রাইড দিতেও যাই বাইক নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতেও গিয়েছি যেমন দিঘায় গিয়েছি আমি আবার যেমন ঘুরতে গিয়ে সুন্দরবনও গিয়েছি বাইক নিয়ে ঘুরতে দুই জনে একসাথে মিলে এই ঘুরতে যাওয়াটাও একটু ভালো লাগে বাইক নিয়ে এদিক ওদিক যেতে খুবই ভালো লাগে আর বাইক নিয়ে যত দূরে যাবে ততই ভালো লাগে বাইক তো একা চালাতে হয় নিজের মতন করে যাওয়া যায় যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় আর ভালোবেসে বাইকটি কিনেওছিলাম আর এছাড়াও এখন তো অনেক ব্যাটারির গাড়ি বেরিয়েছে বাইক সেই গাড়ি কেনার ইচ্ছাও আছে কারণ এই বাইক নিয়ে রাস্তাঘাটে পুলিশ ধরে কিন্তু বড় তেলের গাড়ি না হলে তো ধরবে না ব্যাটারির গাড়ি যে কোনোই কিনব এই ব্যাটারির বাইক হলে আরও ভালো হয় দূরেও যাওয়া যাবে পয়সা কম খরচ এবং তেলের গাড়িতে পয়সা খরচ বেশি হয়